হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা প্রথমে প্রথমে প্রথমে আপনাকে বাড়িতেই একটু মেডিটেশন বা অন্যান্য ধরনের যে সব হাত পা নাড়ানো সকালবেলা উঠে যে সব মানে আমরা করে থাকি এ এসব বিকা এইগুলো ওয়ার্ক আউটগুলো ওইগুলোই আপনাকে করতে হবে তার পরে আধ ঘণ্টা বা এক ঘণ্টা হাঁটা এই জিনিসগুলোও আপনাকে করতে হবে না না বা এটা বাড়িতেই বাড়িতে করতে আপনি যদি চান তাহলে আপনি বাড়িতেও করতে পারেন কেননা বাড়িতে আমাদের প্রতিদিন সকালবেলা উঠে ইয়োগা করা মেডিটেশন করা এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব মানে জরুরি

হ্যাঁ আমাদের অফলাইন ক্লাস আছে অনলাইন নাই এখনও

হ্যাঁ অবশ্যই তাহলে আপ আপনাকে আমাদের সেন্টারে আসতে হবে এসে তাহলে সেখানে কিছুটা ফর্ম ফিলাপ আছে সেগুলো ফমগুলো ফিলাপ করে আপনাকে এখানে ভর্তি হতে হবে হ্যাঁ

হ্যাঁ অবো অবশ্যই আপনি যখন ফর্ম ফিলাপ করতে আসবেন আপনি যখন ফর্ম ফিলাপ করতে আসবেন তখন আপনাকে বলে দেওয়া হবে